পশুদের লালন পালন করতে আমার খুব ভালো লাগে আমার বাড়িতে আমার একটা খরগোশ আর একটা বেড়াল আছে আমি তাদের একজনের নাম রেখেছি পুটপুটি আর একজনের নাম রেখেছি কুটটুস খরগোশের নাম কুটটুস আর আমার বেড়ালটার নাম পুটপুটি আমি যখন খাই সকালে ব্রেকফাস্টের সময় ওদেরকে দিই যাই খাই দিই আবার দুপুরে ভাতে খাওয়ার সময় আমি যেটা খাই ওদেরকে দিই হুম আমি যখনই যেটা খাই ওদেরকে দিয়ে খাই তো ওদেরকে যদি ডাকি এক ডাকে ওরা ছুটে আমার কাছে চলে আসে তাছাড়াও আমি যেটা খাই ওটা দিই তাছাড়াও ওদের যেটা খাবার হ্যাঁ বিড়ালকে কখনো মাছ ভাত দিই কখনো দুধ ভাত মাখিয়ে দিই কখনো ও সবই খায় আর খরগোশকে কখনো ওর তো সবুজ জিনিস ঘাঁস পাতা খাওয়া হ্যাঁ ওকেও ঘাস দিই কখনো একটু ছিঁড়ে হাতে করে বাগান থেকে আমার কখনো একটু গাছের পাতা ভেঙে দিই হুম তাছাড়াও ও সবই খায় যেহেতু ছোটোর থেকেই ওদেরকে আমি পুষেছি আমার মতো করে সব খাওয়াই শিখেছি তাই ওরা খায় সবই মানে পশু হলেও ওরা সব কিছু বোঝে